কাজের বাইরে আমার শখ ভ্রমণ ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে পরে সেখানে ছবি তোলা সেখানের বিশেষ খাবার খাওয়া আঁকা এবং গান এই পাঁচটি জিনিস আমার জীবনের অন্যতম শখ